এমন কোনো বই আছে বলতে আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা এই তিনটি বই খুবই প্রচলিত অতিমাত্রায় বিখ্যাত হয়েছে কিন্তু বকুল কথা এই উপন্যাসটি আমার খুব একটা মানে আমি বুঝতে পারিিনি কিন্তু এই উপন্যাসটি খুবই বিখ্যাত হয়েছে কারণ এই বুঝতে না পারার কারণ হিসেবে এই যে বকুল কথা যে ক্যারেক্টার মানে চরিত্রটা সেটা আমার ঠিক মতো আমার কাছে বোধগম্য হয়ে ওঠে নি এবং এই চরিত্রটা আমার কাছে খুব একটা পছন্দের হয়ে ওঠ নি কিন্তু এই চরিত্রটা খুবই বিখ্যাত যেটা আশাপুর্ণা দেবীর বকুল কথা উপন্যাস নামে প্রচলিত আছে